আমি একবার বাইরে কাজ করতে গিয়েছিলাম একজন দিদির সাথে কিন্তু এমনই একটা সময় ছিলো সেই সম্পর্কটা আমার খুব ভালো লাগছিলো না যে আমার পাড়ার দিদি ওর সাথেই কাজ করতে গিয়েছিলাম ও প্রথমে খুব ভালো ব্যবহার করে আমাকে কাজ করতে নিয়ে গেল কাজ করতে নিয়ে যাওয়ার পর ও আমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করলো সে পরিস্থিতিটা খুব কঠিন হয়েছিলো যে পরিস্থিতিটা আমি সামলাচ্ছিলামও অনেক কষ্ট করে কারণ কাজ করতে করতে তো আমি আর চলে আসতে পারবো না একটা ঘরের মধ্যে আমরা দুজন ভাঁড়া নিয়ে ছিলাম কিন্তু দিদি বলত তুই সব কাজ কর আমাকে বাইরের কাজ সব করাতো আর ফাঁকের কাজও বেশি করাতো প্লাস আমার অফিসের কাজ আছে কিন্তু খুব কষ্ট হত দিদিকে বলতাম তুমিও দুটো একটা কাজ করো অন্তত তুমি রান্নাটা করো আমি বাকিগুলো করছি দিদি কিন্তু আমার সাথে খুব দুর্ব্যবহার করতো এটা কিন্তু আমাকে খুব খারাপ লাগছিলো ওই কঠিন পরিস্থিতিটা আমি যে সামলে ছিলাম চোখের জলে নাকের জলে হয়ে গিয়েছিলাম ওই কঠিন পরিস্থিতি না সামলিয়ে আমার উপায় ছিলো না তখন খুব কষ্ট হত তো খুব কাঁদতাম একা হলে দিদিকে কত বোঝাতাম দিদি তুমি করো একটু অন্তত আমাকে কিছু সাহায্য করো দিদি বলত না তোকে যখন আমি কাজ করতে নিয়ে আসছি তুইই সব করবি আমি কিছুই করব না আমি মহারানীর মতন বসে থাকব আর তোকে ফাই ফরমাশ করে যাব তুই সমানে খেঁটে যাবি বাইরের থেকে খেঁটে পয়সা আনবি দিদি এত দুর্ব্যবহার করত আমাকে নিয়ে গিয়ে অনেক দূরে নিয়ে গিয়েছিলো সেখানটা আমাকে চেনা পরিচিত হতে তো সময় লাগবে তাই আমি কষ্ট মুখ বুঁজে সহ্য করেও ওই কঠিন পরিস্থিতিটা সামলে ছিলাম আমার তো কিছু করার ছিলো না ওই পরিস্থিতিটা না সামলে তো আমি আর চলে আসতে পারব না কারণ বাড়িতে টাকা পয়সার দরকার ছিলো তাই মুখ বুঁজে ওই দিদির সাথেই থাকতাম দিদির কথাই শুনতাম